আমি কাল সকালে সাড়ে দশটার সময় ভারবান মোড় থেকে একটি ক্যাবে করে নিয়ে লাকদাক গিয়েছিলাম সেই ক্যাবের গাড়িটা অনেক ময়লা ছিল সিটগুলো অনেক নোংরা ছিল আর যে চালক সেও মাস্ক পরেনিআমি কাল সকালে সাড়ে দশটার সময় ভারবান মোড় থেকে একটি ক্যাবে করে নিয়ে লাকদাক গিয়েছিলাম সেই ক্যাবের গাড়িটা অনেক ময়লা ছিল সিটগুলো অনেক নোংরা ছিল আর যে চালক সেও মাস্ক পরেনি